হ্যাঁ হ্যালো বলেন হ্যাঁ বলছি

সেটা কি স্কুল পোগ্রাম বাড়ির পাশে কি স্কুল আছে কোনো ও আচ্ছা তা কী বিষয়ে ওখানে পোগ্রাম হচ্ছে ও আচ্ছা তো আপনার মেয়ে কি সেখানে নাচ করবে আচ্ছা তো আমি কী করতে পারি হুম রবীন্দ্র নৃত্য ও তো আপনার সময় মতো করে আপনার মেয়েকে নিয়ে আসবেন আপনি আসবেন অঞ্চলের পাশে পূর্ব দিকে দেখবেন আমার বাড়ি হ্যাঁ পাশেই ও বেশি পড়বে না এক মিনিট পূর্ব দিকে পড়বে

পূর্ব দিকে বেশি দূর যেতে হবে না এই এক মিনিট

আমাকে তো স্কুলে যেতে হয় তো আপনি চলে আসবেন এই চারটে চারটের দিকে হ্যাঁ চারটের দিকে মোটামুটি আমি ফাঁকাই থাকবো হ্যাঁ হ্যাঁ কালকে যদি আসতে পারেন আপনি কালকেই চলে আসুন আপনার মেয়েকে নিয়ে ও আচ্ছা ঠিক আছে আপনি আপনার সময় মতো করে নিয়ে আসুন আমারও তো যিতে হবে স্কুলে যেতে হয় আমি তোম টাইমলি টাইম নিয়ে একটা আপনার মেয়েকে নাচটা কমপ্লিট করে দেবো গান তো আপনাদের গান অনেক আছে রবীন্দ্র নৃত্যের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে মন মন মেঘেরও আছে তারপর হচ্ছে আলো আমার আলো আছে

হ্যাঁ সেটা আমি আপনার মেয়েকে ভালো করেই শিখিয়ে দিবো ও তো ও ছোটো সেই রকম করেই একটা গান আপনি নিয়ে আসেন না আমার এখানে আমি আমার আপনার মেয়ে আর যেমন মানে যেটা পারবে আর কি আমি সেই অনুযায়ী আপনার মেয়েকে একটা নাচ শিখিয়ে দিবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও ছোটো দেখেই আমি ওরই ই যে মানে যেমন ওর মানে নার্সটা ফুটে উঠবে যেহেতু ছোটো সেই হিসাবে আমি করিয়ে দিবো আপনি চিন্তা করবেন না ড্রেসটা হচ্ছে আপনার শাড়ি শাড়ি দিয়েও করতে পারেন কিছু গয়নাগাটি দিয়ে আর তোমার হচ্ছে চুড়িদার দিয়েও হতে পারে চুড়িদার প্যান্ট ওড়না দিয়েও যেহেতু ছোটো শাড়ি তো পরে তো অত ইসে করতে পারবে না সে যে সে চুড়িদারেই ঠিক আছে এই সাদা ধরে নাও চুড়িদার বা বিভিন্ন কালারের পাতিয়ালা প্যান্ট ফ্যান্ট ও ঠিক আছে আপনি মেয়ে আপনার সময় মতোই নিয়ে আসবেন আপনার মেয়েকে কালকে চারটার সময় বললেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে